হ্যাঁ আমি ছোটো থেকে অনেক গল্পের বই পড়েছি এবং এমন অনেক গল্পের বই পড়েছি বা স্যারদের থেকে বা বাবা মার থেকে শুনেছি যেগুলো আমি শুনে খুব হেসেছি এবং সেই গল্পের বইগুলো আমি পরে নিজেও পড়েছি তার মধ্যে এমন একটি গল্পের বই যেটা সবাই জানে এবং খুব বিখ্যাত গোপাল ভাঁড়ের গল্প সমগ্র গোপাল ভাঁড়ের যে বইটি আমি পড়েছি সেইটাতে এমন একটি গল্প ছিল যেখানে গোপাল ভাঁড়কে একটি ভূত এই গোপাল ভাঁড়ের উপর একটি ভূত চাপে তো সেখানে গোপাল ভাঁড় ভূতটি গোপাল ভাঁড়কে জব্দ করার জন্য বিভিন্ন কৌশলে বা তার স্ত্রীকে জ্বালাতন করত তখন গোপাল ভাঁড় ভূতটাকে জব্দ করার জন্য সেই ভূতেদের সঙ্গে দেখা করে এবং অন্যান্য অনেক ভূত একসাথে ছিল তাদের সঙ্গে দেখা করে এবং তাদেরকে বলে যে তাদের বাপের শ্রাদ্ধ করবে আদৌ কিন্তু ভূতের কোনো বাপ হয় না তাও ভূতের ভূতরা ভাবল যে আমাদের বাপের শ্রাদ্ধ করবে নইলে আমাদের ক্ষতি হবে বলে তারা বিভিন্ন আয়োজন করল এবং গোপাল সেখানে ব্রাহ্মণ রূপে গেলো ব্রাহ্মণ রূপে গিয়ে সে বিভিন্ন ও ও সে অনেকটা মোহর নিল মোহর নিয়ে সে ভূতের বাপের শ্রাদ্ধ বলে সে মোহরগুলো নিয়ে পালিয়ে আসে এবং ভূতদের একটা কাচের বোতলের মধ্যে বন্ধ করে দিল তো এই গল্পটা দেখে আমি খুবই হেসেছি এবং খুব মজা পেয়েছি